আমি এখন আপাতত শহরে থাকি যখন ঈদ বা পুজো উপলক্ষে বাড়িতে যাই তখন গ্রামের ফুটপথের থেকে কেনাকাটা করি শহরে তো শপিং মল থেকেই কেনাকাটা হয় এবং গ্রামে আসলে তখন ফুটপাথ থেকে কেনাকাটা করি খুবই অল্প দামে এবং খুবই ভালো জিনিস পায় তা একদিন আমার বান্ধব আমাকে বললো তুই তো গ্রাম থেকে কিছু কিনে আনিস সব তো একই রকম চল যাই গিয়ে আমি বললাম চল আমার গ্রাম থেকে কিছু কেনাকাটা করবি সে আসলো এসে আমার ফুটপাথ থেকে জিনিসপত্র দেখে এবং খুবই অল্প দাম দেখে সে তো খুবই অবাক যে একই কোয়ালিটি একই সব কিছু যে এতো কম দাম কিন্তু আমি শপিং মলেই এখানে যেরকম দেড়শো টাকার জিনিস সেটা আমার ফুটপাথে যেটা দেড়শো টাকা সেটা শপিং মলে দেড় হাজার টাকা পড়ে যায় এটা তো দেখেও অবাক এবংও এখান থেকে আমার এখান থেকে আমার ফুটপাথ থেকে জিনিস কিনে সে খুবই খুশি হয়েছে এবং খুবই আনন্দিত খুবই আনন্দিত ও চায় যে প্রতি ঈদ বা পুজোতে এখানে এসে কেনাকাটা করবে এবং আমারও ভালো লাগলো যে আমার গ্রামে এসে ও কোনো কিছু কিনে মজা পেলো বা সেটা ও লাভবান হিসেবে মনে করলো আমার খুবই ভালো লেগেছে